বাড়িতে রান্না করার সময় এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সময় কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে নিরাপত্তা অবলম্বন করে চলতে হবে কারণ গ্যাস খুব ভালো গ্যাস আমাদের খুব তাড়াতাড়ি খাবার তৈরি করার জন্য কোনো ঝুট ঝামেলা ছাড়াই খাবার তৈরি করা যায় গ্যাসে কিন্তু দেখতে হবে গ্যাসের বান্নারগুলো ঠিক আছে না কি গ্যাসের পাইপ লাইন ঠিক আছে না কি গ্যাসটা আমাদের অন করার সময় এগুলো খুব খেয়াল করতে হবে আর হাতে হাতে বন্ধ করে রাখতে হবে গ্যাস অন করা হয়তো রয়েই গেছে আমরা ভুলে চলে গেলাম অন্য কাজে তা কিন্তু হবে না তখন কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে ওই গ্যাসের বার্নার যে খোলা রয়েই গেল গ্যাস অন করা রয়েই গেল তাতে কিন্তু আমাদের চারিদিকে আগুন ধরে যেতে পারে বাড়ি ঘর দুয়ার নষ্ট হয়ে যেতে পারে এমন কি জীবনহানিও হতে পারে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে বছরে অন্তত একবার গ্যাসের পাইপ লাইনটা চেক করাতে হবে মিস্ত্রি ডেকে পাইপটা এক বছর ছাড়া চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু হবে না বাই চান্স ওই পাইপ যদি লিক করে তাহলে কিন্তু গ্যাস বেরিয়ে দুর্ঘটনা ঘটে যাবে ওটাতে কিছুই করা যাবে না তখন ওই সিলিন্ডারও মাঝে মাঝে আমাদেরকে জল ছিটিয়ে চেক করতে হবে কারণ সিলিন্ডারে যদি ফুটো থাকে তাহলে কিন্তু হবে না এর জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কারণ গ্যাস যেমন মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে গ্যাস কিন্তু মানুষের দ্বারাই চলন করানো হয় গ্যাস নিজে নিজে চলতে পারে না আমরা যদি চালাই ব্যবহার করি তবেই কিন্তু গ্যাস চলে এটা খেয়াল রাখতে হবে যাতে আমরা এর জন্য সব সময় নজর রাখি সব সময় হাতে হাতে বন্ধ করি এইগুলো ব্যবহার করলেই আর দুর্ঘটনা ঘটবে না